হ্যাঁ হ্যালো স্যার আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি আচ্ছা আপনি কী স্যার সেভিং অ্যাকাউন্ট খুলবে না কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন না আপনাকে সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট সম্বন্ধে জানা রয়েছে স্যার না বলবো আপনাকে নাকি আচ্ছা ধরুন সেভিং অ্যাকাউন্ট হচ্ছে আপনি টাকাটা সেভিং হিসাবে রাখতে পারেন আর কারেন্ট হলে আপনি যদি বিজনেস করেন বিজনেস পারপাসে কিছু করতে চান তাহলে আপনাকে কারেন্ট অ্যাকাউন্ট খুলে আপনাকে ব্যবহার করতে পারেন তো স্যার আপনি কি সেভিং হিসাবে করতে চাইছেন না বিজনেস পারপাস হিসাবে আপনার অ্যাকাউন্টটাকে চালাতে চাইছেন

ঠিক আছে স্যার আপনি আমি আপনাকে সমস্ত কিছু তথ্য দিতে সাহায্য করবো অ্যাকাউন্ট খোলার জন্য আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে আর কি একটা ফর্ম ফিল আপ করতে হবে আর আধার কার্ড আধার কার্ডের জেরক্স আর ছবি দু কপি লাগবে এইগুলোতে হয়ে যাবে এবার স্যার আপনার কী কোনও অ্যাকাউন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার পর আপনি পরে ধরুন কোনো এটা অ্যাকাউন্টটা ব্যবহার করবেন তো সেই হিসাবে বলছিলাম আপনার কোনও যদি ইনস্যুরেন্স বা হোম লোন বা ধরুন কার লোন এইগুলো যদি কোনো লাগে বা এই সম্বন্ধে যদি একটু আপনি যদি জানতে চান তো আপনাকে বলতে পারি আমাদের বিভিন্ন ধরনের দেখুন আমাদের এইখানে ব্যাঙ্কের হোম লোনের ওপর এইট পারসেন্ট ইন্টারেস্ট রয়েছে অনেক কম অনেকটাই কম মার্কেটের থাকতে তো আপনি এইখানে ব্যাঙ্কিং বাড়ি বানানোর জন্য আমাদের ব্যাঙ্ক থাকতে লোন নেবেন তার এইট পারসেন্ট আমার আপনাকে সুদ দিতে হবে এবার একটা রয়েছে এবার কার কার হচ্ছে আপনি যদি গাড়ি গাড়ি কেনেন কোনো ধরুন বিজনেস পারপাসে যদি কোনো গাড়ি কেনেন বা নিজের পড়াশোনার জন্য কোনো গাড়ি কেনেন আপনাকে মাসে মাসে ইন্টারেস্ট দিতে হবে ইন্টারেস্টটা খুবই কম নাইন পারসেন্ট ইন্টারেস্ট রয়েছে আমাদের ব্যাঙ্কে এবার এটা রয়েছে এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের পলিশি রয়েছে আর কি এইগুলো এবার পলিশি পলিশি বলতে চাইল্ড পলিশি রয়েছে ফ্যামিলি পলিশি রয়েছে তারপরে ইনস্যুরেন্স পলিশি রয়েছে এইগুলো সম্বন্ধে কি একটু জানতে চান

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা বলছি হ্যাঁ এটা আমি আপনাকে জানাচ্ছি পড়ার জন্য কত পারসেন্ট ইন্টারেস্ট দিতে হবে আরকি আপনি যে সময়টা পড়বেন আরকি পড়ার সময় আপনাকে কোনো টাকা দিতে হবেনা পড়া যখন শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পরে আপনি যখন জবের জব করবেন সেই সময় আপনাকে টাকাটা শোধ করতে হবে সেই সময় ওই ব্যাঙ্কের টাকাটা ইন্টারেস্ট কাটাটা শুরু হবে আর কি সেই সময় থেকে হ্যাঁ হ্যাঁ পড়ার পরে জব পাওয়ার পরে আপনি শোধ করতে পারবেন ইয়ে আপনি হ্যাঁ পলিশিগুলো বলতে জীবনের জীবনবিমা বলতে জীবনবিমা আমাদের পলিশি যেটা রয়েছে এটাতে এটাতে খুবই মাসে মাসে আপনি ধরুন পাঁচশো টাকার জমা রাখলেন ওটা হচ্ছে আপনি দশ বছরের করলেন দশ বছরে আপনি আট লাখ টাকা পেয়ে যাবেন বুঝলেন তো একসাথে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে এই এইগুলো করার জন্যে আপনি তাহলে আপনার ডকমেন্টসগুলো নিয়ে আমাদের ব্যাঙ্কে একদিন কালকে চলে আসুন আমরা আপনার সমস্ত কিছু ঠিক হ্যাঁ হ্যাঁ কালকে ঠিক